আমাকে উত্তর ভারত খুব ভালো লাগে উত্তর ভারতের খাবার খুব সুন্দর হয় উত্তর ভারতের রান্না এদিকে খুব ভালো হয় সাম্বার ডাল তো দারুণ খেতে আর হচ্ছে ইডলি বড়া পাউভাজি এগুলো খেতে দারুণ লাগে আবার উত্তর ভারতের যে বিরিয়ানি হয় সে বিরিয়ানি পোলাও এ দারুণ খেতে লাগে এতো ভালো সুস্বাদু খাবার এবং কী সে সুস্বাদু খাবার কিন্তু এই তেল মশলা কম অল্প তেলে সব কিছু রান্না হয় অল্প তেলে রান্না হওয়ার কারণে শরীর সুস্থ থাকে ঝাল তেল মশলা কম খায় কম খাওয়ার জন্য তাই হচ্ছে শরীরটা সুস্থ থাকে তাই আমাকে উত্তর ভারতের রান্না এবং খাবার রান্না করতেও ভালো লাগে এবং রান্নার যে তৈরি যে খাবারগুলো সেগুলো খেতেও খুব ভালো লাগে এ যে ইডলি ইডলি তৈরি করা খুব সহজ তা একটা ব্যাটার করে সে তাকে সেদ্ধ করতে দিলে তা হচ্ছে হয়ে যায় আর একটা যে ডাল তৈরি হয় সে ডালটা করতে খুব সহজ পদ্ধতিতে করা যায় ইডলি যেমন করা যায় তাড়াতাড়ি সেরকম বড়ার ক্ষেত্রেও তাই একই পরিস্থিতি তৈরি হয় রান্না করা এমন কিছু সময়ের ব্যাপার নয় রান্না খুব তাড়াতাড়ি করা যায় আর রান্না করতে পরিশ্রম যেহেতু কম লাগে তাই শারীরিক ক্ষয় ক্ষতিও খুব কম হয় এবং আগুনের পাশে বেশিক্ষণ থাকার প্রয়োজন হয় না আর রান্না করতে সেই কারণেই খুব ভালো লাগে খুব ভালো লাগে এবং সেই রান্না খেতেও সুস্বাদু হয় এতো মধুর খাবার খেলে শরীর মন সব কিছু সুস্থ থাকে ভালো থাকে আর সেই যে খাবার খেয়ে মন এতো আনন্দিত হয় সে আনন্দ বলে প্রকাশ করার মতো নয় আর সেই কারণেই রান্না আমার খুব ভালো লাগে উত্তর ভারতের যে মন্দির রয়েছে সেই মন্দিরে দেখার মতো খাবার দাবার হয় সে খাবার খেলে বারবার খাবার খেতে ইচ্ছে করে সেই মন্দিরের খাবারের মধ্যে একটা যে সুস্থভাব সেই সুস্থভাবে সুস্বাদুভাবে খাবার খাওয়া যায় আর সেই কারণে উত্তর ভারত এতো ভালো লাগে সে প্রকাশ করা অসম